আমার কোনো কিছু অসস মানে আমার শরীরে কোনো অস্বস্তিতে হলে বা অসু মানে অসুস্থ হলে আমি বেশি অংশটা আমি বা হসপিটালে তো যেতে পছন্দই করি না কারণ হসপিটালে কখন যায় যখন কোনো মানুষের বেশি শরীর অসুস্থ হয়ে যায় কোনো বাড়াবাড়ি হয়ে যায় সিরিয়াস অবস্থা তখন হসপিটালে যায় কিন্তু তখন ঐরকমই কিছুই না ধরো টুকটাক কোনো মানে অসুবিধা হল তো সেটা আমি ঘরেই বানিয়ে নিই যেরকমই কোনো সর্দি হল মানে গলা ব্যথা কফ বসে রয়েছে ঠান্ডা লেগে গেছে তখন বাতাস বাসক পাতা যেটা আমাদের প্রচলিত গ্রামে আর ঐ বাসক পাতা ফুটিয়ে মানে চায়ের মতন করে খাই যেটাতে ঠান্ডার জন্য উপ মানে উ বাসক পাতা খুবই উপযুক্ত একটা পাতা তারপরে আছে তুলসী পাতা মধুর সাথেও খাওয়া যায় সকালে উঠে আর এমন কি ধর গলা খুসখুস করছে আর মাথাটা টিপটিপ কচ্ছে মাথা ব্যথা তো সেখানটায় কি করা আদা নিই আদা নিয়ে কিছুটা ছিঁড়ে লবণ দিয়ে গালের পাশে রাখা যায় আর নয় তো আদা দিয়ে আদার চা লবঙ্গ আদা টাদা দিয়ে চা টা লাল চা বানিয়ে সেটা খেয়ে নিলাম এরকমই ভাবেই নিজের অসুস্থ যেটা আমাদের ফিল হয় সেটাতে বাড়িতে আয়ুর্বেদিক যেগুলো আমরা ইউজ করি এরকমভাবে ইউজ করি ধর কেটে গেল হাতটা সেরকমই কাটল না অল্প কিছু তো সেখানটা আমি জারমানি পাতা ইউজ করে দিই আয়ুর্বেদিক এই গাছ পাতারই কারণ আয়ুর্বেদিক ওষুধ তো গাছ পাতারই থেকে হয় আমাদের আশেপাশের এরকমই তো সেগুলো আমি ঘরেই করে নিই কারণ হসপিটালে যেতেই হয় না এইসবে অসুস্থতার জন্য তো এইরকম ভাবেই আমার শরীরকে আমি ট্রিটমেন্ট করি এরকমই ভাবেই আমি আমার শরীরকেই মানে আয়ুর্বেদিক জিনিসগুলোই আমার এইসবের থাকে আয়ুর্বেদিক জিনিসের মধ্যে আর আমার শরীরকে আমি এরকমই ভাবেই ট্রিটমেন্ট করি বাড়িতেই